আমার অঞ্চলে নির্দিষ্ট বুনন বা সেলাইয়ের কিছু নিদর্শনের জন্য বলা যায় কাঁথা স্টিচ কাঁথা স্টিচ আমি নিজেও তৈরি করেছি ঐতিহ্যবাহী পোশাক এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা এছাড়াও বিভিন্ন কুর্তি বা শাড়ির ওপর কাঁথা স্টিচ এগুলো আমি নিজের হাতে করেছি